আমরা ভারতীয় তো আমরা বাঙালি তো সেই হিসাবে আমাদের বাংলা ভাষাটাই আমাদের সব কিছু আমরা বাংলা ভাষাতেই আমরা কথা বলি আমাদের আগেকার দিনে যেমন মানে বা ভাষা সবাই আগেকার দিনে কী এখনকার দিনে সবাই হিন্দি বাংলা ইংলিশ ই করে কিন্তু করলেও তার মধ্যে আমরা কিন্তু বাঙালি আমাদের বাংলা ভাষাটাই আমাদের সব আমাদের বাংলা ভাষার উপরেই আমরা কথা বলছি বাংলা ভাষাতেই আমরা চলছি আর বাংলা ভাষাতে আমরা যেমন স্কুল কলেজ আমরা যেখানেই যাই না আমাদের কিন্তু বাংলা ভাষাই আমাদের চলছে তো আমরা স্কুলে আমরা বাচ্চাকে স্কুলে ভর্তি করছি সেখানেও বাংলা আমরা বাজারে যাই আমরা বাজারে সেখানেও বাংলাতে আমরা কথা বলি আমরা যে আমাদের যে মানে পঁচিশে বৈশাখ ফার্স্ট পঁচিশে বৈশাখ যে আমাদের ইয়ে হয় তো পঁচিশে বৈশাখে আমাদের যে খেলাধূলা যে সাংস্কৃতিক অনুষ্ঠান যা কিছুই হয় আমরা সেগুলো বাংলা ভাষার উপরেই আমরা নাচ গান আবৃত্তি এখন সবাই আমরা বাংলা ভাষাতেই আমরা এগুলো মানে ব্যবহার করছি তো তারপরে আমাদের হসপিটালে গেলেও আমরা সেগুলো বাংলা ভাষার উপরেই আমরা ব্যবহার করি আমাদের কোনো অনুষ্ঠান হচ্ছে কিছু সেগুলো তো সব কিছু আমরা যেহেতু আমরা বাঙালি আমরা তো বাংলা ভাষাকে আমরা করতে পারি না তো আমাদের সেই বাংলা ভাষাটাই আমাদের সব কিছু তো আমরা বাংলা ভাষা দিয়ে আমরা আবৃত্তি কবিতা যা কিছুই হোক সব কিছু আমরা বাংলা ভাষা দিয়েই আমরা করি তাই আমরা ভারতীয় আমাদের বাংলা ভাষাটা আমাদের সব আমরা বাংলা ভাষা পছন্দ করি বাংলা ভাষাকে আমরা ভালোবাসি তো বাংলা ভাষা দিয়েই আমাদের সমস্ত কিছু আমাদের যা কিছুই হয় আমাদের বাইরে চলা ফেরা আমাদের বাড়িতে বাইরেও এমনকি যা নাচ গান অনুষ্ঠান যা হচ্ছে সব কিছুই আমাদের বাংলাতেই আমাদের হচ্ছে